বই বই ছাড়াও শিক্ষার পরিধিটা বইয়ের বাইরেও নানান দিকে ছড়িয়ে রয়েছে শুধু যে বইয়ের মধ্যেই শিক্ষাগত ব্যাপারটা জড়িয়ে রয়েছে তা না বই ছাড়াও বিভিন্ন সংবাদপত্র যেমন আনন্দবাজার গণশক্তি বা এই সময় এই সমস্ত পত্রিকা থেকেও বিভিন্ন ব্লগ সোশাল মিডিয়ার বিভিন্ন ব্লগগুলি থেকেও প্রচুর জিনিস শেখা যায় আমি নিজেও সেগুলো পড়ি পত্রিকা বলতে আনন্দলোক আনন্দলোক উনিশ কুড়ি এই সমস্ত পত্রিকার না পত্রিকাও আমি পড়ে থাকি যার ফলে নানান দিক থেকেই পুঙ্খানুপুঙ্খ আমাদের মানে রাজ্য বলুন আমাদের দেশে কী ঘটছে রাজনৈতিক শিক্ষা শিক্ষার দিকে অর্থনৈতিক সামাজিক সমস্ত দিকে শিক্ষা অর্জন করা যায় বিভিন্ন ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খ ওরা যেভাবে তুলে ধরে মানুষ আর মানে না জানার বাইরে কিছু থাকে না একটু মন দিয়ে পড়লে বা একটু চোখ কান খোলা রাখলেই বইয়ের বাইরেও আমরা প্রচুর কিছু শিখতে পারি বা প্রচুর কিছু শেখার উপায় আমাদের চারপাশেই রয়েছে